আমি একজন বাঙালি আমি বাংলাকে খুব ভালোবাসি আমার বাংলা ভাষা খুব ভালো লাগে কারণ আমি ছোটোবেলা থেকে বাংলা পড়তে খুব ভালোবাসি আর আমি আমি একজন বাঙালি নিজে তাই আমার বাংলা ভাষা খুব ভালো লাগে এই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের কতোগুলো গান আছে রবীন্দ্রসঙ্গীতের যে আমার পরাণে যাহা চায় প্রাণ চায় চক্ষু না চায় এই যে বাংলা ভাষা আমার এ গুলোয় খুব নিজেকে আকর্ষণীয় করে তুলেছে আমি একজন নিজে বাঙালি সেই জন্য আমার বাংলা ভাষাকে খুব ভালো লাগে এই যে আমাদের মাঠে ঘাটে আমি নিজে একজন গর্বিত বাঙালি বলে আমি নিজে গর্বিত আমি নিজে বাঙালি আর এই যে আমাদের মাঠে ঘাটে কতো সুন্দর ধান চাষ এ আলু চাষ পাট পাট চাষ এই যে পরিবেশ আমাদের জঙ্গল বনদপ্তর কতো রকমের প্রাকৃতিক জিনিস তারপর পাখি এইসব আমাদের এই বাংলায় দেখা যায় অন্য কোথাও কিন্তু দেখা যায় না আর বাংলা ভাষা অনেকেই জানে না আমরাই এই বাংলায় ভাষা জানি তো আমরা বাঙালি হয়ে আমরা খুবই গর্বিত